আমার ধর্মীয় উৎসবের সাথে সম্পর্কিত খাবারগুলো হলো নাড়ু সন্দেশ মিষ্টি খিচুড়ি লাবড়া চাল কলা ফল প্রসাদ সিন্নি লুচি সুজি ইত্যাদি বিভিন্ন ফেস্টিভ্যালের জন্য নির্দিষ্ট ব্যবহার করা হয় যেমন ভোগ মায়ের পুজোয় ভোগ দেওয়া হয় মনসা পুজোয় সবজি দেওয়া হয় মা কালীর পুজোয় পশু পাঁঠা বলি দেওয়া হয়